আমার গ্রামের যদি কারোর একটি অঙ্গ ভেঙে যায় তাহলে সে যন্ত্রনায় ছটফট করবে এবং ভাঙা জায়গাটি ফুলে যাবে তাহলে সে খুব যন্ত্রনায় ছটফট করবে এবং তাকে প্রাথমিকভাবে চিকিৎসা করতে হবে এবং যদি কোনো দূরে হাসপাতাল হয় তাহলে তাকে আগে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করতে হবে এবং যন্ত্রনা তাহলে খানিকটা কমবে যেমন গাড়ি ডাকার আগে রোগীকে জল দিতে হবে বরফের সেঁক দিতে হবে এবং ফোলা জায়গায় তাহলে যন্ত্রনাটা কমবে তারপর ওষুধের নানারকম গাছগাছালির প্রলেপ দিলেও ভাঙা জায়গায় সে সুস্থ বোধ করবে তারপর গাড়ি আসলে তাড়াতাড়ি করে তাকে এমারজেন্সিতে ভর্তি করার ব্যবস্থা করতে হবে এবং ডাক্তারবাবু তাড়াতাড়ি এসে যাতে চিকিৎসা শুরু করে দেয় সেইদিকে খেয়াল রাখতে হবে এবং ডাক্তারবাবু এসে তাড়াতাড়ি যদি চিকিৎসা শুরু করে দেয় তাহলে ভাঙা জায়গাটা ঠিক হয়ে যাবে তারপর সেই ভাঙা জায়গায় ডাক্তারবাবু প্লাস্টার করে দেবেন এবং ভাঙা জায়গায় প্লাস্টার করে দিলে সেটা ঠিক হয়ে যাবে এবং ডাক্তারবাবুর যা যা করা উচিৎ এই ব্যথা রোগ নিরাময়ের জন্য সেগুলি করবে চিকিৎসা ব্যবস্থা যদি ঠিকঠাক হয় তাহলে ভাঙা জায়গাটা তাড়াতাড়ি সেরে উঠবে